আমার ক্যাব ড্রাইভারের সকালে আমার বাড়িতে তাড়াতাড়ি আসার কথা ছিল কারণ আমি ও আমার পরিবার একসঙ্গে দীঘা ঘুরতে যাব আর এই ক্যাব ড্রাইভারটি আমাকে ও আমার পরিবারকে নিয়ে দীঘায় যাওয়ার কথা ছিল কিন্তু ড্রাইভারটি আসেনি আর আমিও তাকে বারবার ফোন করেছি বারবার মেসেজও করেছি সেই ড্রাইভারটি আমার ফোনও ধরেনি বারবার কেটে দিয়েছে এবং মেসেজও সিন করেনি তাই আমি ট্র্যাভেল এজেন্সিকে কল করে জানাতে এই বাধ্য হই এবং জানানোর পরে এটাও আমি জানাই যে তাকে আমি বারবার ফোনও করেছি এবং মেসেজও করেছি কোনোটাতেই আমি তাকে পাইনি